কেউ যদি গান গাওয়া শুরু করে তাতে সবথেকে প্রথমে দরকার সময় ধৈর্য্য আগ্রহ এবং চিন্তাভাবনা কারণ মানুষের চিন্তাভাবনা মানুষকে অনেকদূর নিয়ে যায় যেমন তো গান গাওয়ার জন্যে তো অনেক রকম চিন্তাভাবনার দরকার বিশেষ করে ভালো চিন্তাভাবনা কারণ কেউ যদি না ভালো চিন্তাভাবনা দিয়ে গান করে সেই গানের সুর লাগে না যেমন উঁচু সুরে গান গাইতে অনেকটাই ভালো চিন্তাভাবনা এবং ভালো রেওয়াজের দরকার অনেকটা ধৈর্য থাকা দরকার ধৈর্য সহকারে গান না করলে সেই গান ভালো হবে না গান শুনতেও ভালো লাগবে না তো গান ভালো করার জন্য নিয়ম নিয়মিত রেওয়াজ বারেবারে রেওয়াজ করতে হবে বারেবারে গানের সম্বন্ধে আলোচনা করতে হবে গান জিনিসটা কি তাকে বুঝতে হবে এবং যে গান করছে তাকে গানের ভিতরে ঢুকতে হবে গান যতখন না সে গানের মানে বুঝতে পারছে ততখন সে গান সম্বন্ধে কিছু ভাবতে পারবে না বা গান করতেও পারবে না গান শিখতে গেলে সবার প্রথম তার মনোভাব স্থির করতে হবে যখন সে স্থির হয়ে একটি গান করবে এবং তার মন যদি সেই গানের উপর থাকে তখন সেই গান খুব মিষ্টি ও মধুর হয় তো আমার পরামর্শ এটাই যে গান করার জন্য তাকে বারেবারে প্র্যাকটিস করা দরকার যখন সে বারেবারে প্র্যাকটিস করবে তখন তার গলার স্বর খুব সুন্দর হবে এবং যখন উঁচু স্বরে গান করা হয় আমাদের অনেকক্ষণ করে গলা টেনে রাখতে হয় তো বারেবারে না প্র্যাকটিস করলে সেই গলা তো টানতে পারবে না আর গানের ক্ষেত্রে যেমন কিছু খাওয়া দাওয়া নিয়মিত করতে হয় যেমন ঠান্ডা জিনিস খাওয়া চলে না টক জিনিস খাওয়া চলে না বেশি চিৎকার করে কথা বলা চলে না তো এগুলো নিয়মিত মানতে হবে যাতে তার গলা খারাপ না হয়ে যায় তার গলা ঠিক থাকে এবং গানের প্রতি তাকে সময় দিতে হবে